গত উনিশে মে আমি আমার নিজের চক্ষে দেখা আমি আমার মেয়ের মাধ্যমিকের রেজাল্ট আনতে যাওয়ায় রাস্তার ধারে এক মিষ্টির দোকান রেড হতে দেখলাম দেখলাম যে ওই ফুড সাপ্লাই অফিসার এসেছেন এবং তাদের মিষ্টিগুলি সমস্ত চেক করা হয়েছে তাতে বোঝা গিয়েছে যে পুরোনো যে মিষ্টি রয়ে গিয়েছে সেই মিষ্টিগুলোকে আবার পুনরাবৃত্তি নতুন করে মেশানো হয়েছে মিশিয়ে সেগুলো বাজারে বিক্রি করা হয়েছে এটা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে এবং অনেকে হসপিটালেও ভর্তি হয়েছে তাই নিয়ে খুব খুব ঝামেলা চলছে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম দেখার পরে দেখলাম যে ফুড সাপ্লাই অফিসার থেকে যে মেয়েটি এসেছেন তিনি তাদেরকে বলছেন যে এরকম জিনিস যাতে না হয় সেই জন্য তিনি বলছেন যে এটা বন্ধ করতে হবে এবং এটা করলে তারা এক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ফাইন করবে আর ট্রেড লাইসেন্স অবশ্যই করতে হবে না করলে পরবর্তীকালে এই এই এই আমরা মেনে নিতে বাধ্য হব